দাদা গতকাল আপনার দোকান থেকে প্রথম পণ্যটি কিনে নিয়ে গেলাম খুব ভালো মানের জিনিস পেয়েছি আমার ভীষণ কাজে লেগেছে যে মাপের প্রয়োজন ছিল ঠিক সেই মাপেরই পেয়েছি আর দাম অনুযায়ী জিনিসটি খুবই উন্নত মানের আশা করছি এরপরে আপনার দোকান থেকে ভবিষ্যতে আরও পণ্য অবশ্যই কিনব